হ্যালো হ্যাঁ স্যার কে কেমন আছেন হ্যাঁ এই তো ভালো আছি আর আপনার বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ হ্যাঁ এই তো চলছে আচ্ছা এই ব বলছিলাম যে আমার না একটু বিজ্ঞান সপ্তাহের ব্যাপারে কথা ছিলো হ্যাঁ আপনি কি গত কালকের মিটিংয়ে ছিলেন হ্যাঁ হ্যাঁ ওটার জন্যই হেড স্যার বললো যে আপনাকে একটু জানিয়ে দিতে এই জন্য আমি আপনাকে ফোন করলাম হ্যাঁ আমি ছিলাম হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ তো হেড স্যার আগামী সপ্তাহে বিজ্ঞান সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছেন আগামী সপ্তাহ মানে পুরো সপ্তাহ জুড়েই বিজ্ঞান সপ বিন সপ্তাহ চলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টসদের জানানো হয়ে গেছেই আর টিচার গ্রুপে মনে হয় এখনো স্যার দেয় নি দিয়ে দেবে আর আমাদের সেই দিন স্কুলের বিভিন্ন আরো অন্যান্য স্কুল থেকে সবাই আসবে দেখতে হ্যাঁ তো হ্যাঁ তো আপনি কী ভাবছেন এই ব্যাপারে মানে ছেলেমেয়েদের কেমন কেমন প্রজেক্টে ডিভাইড করলে ভালো হয় হ্যাঁ অ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আমি ভেবেছি প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা থিম দেবো মানে ক্লাস ফাইভের থিম থাকবে সমুদ্র এবং ক্লাস সিক্সের থাকবে মহাকাশ হ্যাঁ হ্যাঁ স্যার আপনার কথা আজকে মিটিংয়ে খুব বলছিলেন হ্যাঁ হ্যাঁ স্যার স্যারও হয়তো আপনাকে ফোন করবে আর হয়তো ক্লাসে আরো সব ডিস্ট্রিবিউট করার কাজটা হয়তো আমাদেরকেই দিবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই কালকে আসুন তাহলে কালকে একসাথে স্যারের সাথে একটু ডিসকাস করে নেবো ঠিক আছে স্যার তাহলে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ